হ্যাঁ আমি সাঁতার শেখাতে সাহায্য করেছিলাম গ্রামের বাড়িতে আমার মামাতো ভাইকে যেহেতু আমাদের গ্রামে একটি পুকুর আছে তো সেখানে আমি আমার মামাতো ভাইকে সাঁতার শেখাতে সাহায্য করতে পেরেছিলাম যেটি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম এছাড়াও সাঁতার কাটতে কাটতে আমি একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যেমন ধরুন ডুবে যাওয়া যেহেতু আমি সাঁতার কাটতে কাটতে খুবই দূরে চলে গিয়েছিলাম এবং সেই দূরে যাওয়ার ফলে সেখানকার জল খুবই গভীর ছিল তো আমি নিজেকে সেখানে ভারসাম্যভাবে সামলাতে পারি নি যেহেতু ওখানে অন্যান্য বড়ো ব্যক্তিরাও ছিলেন তো ওনাদের মধ্যে থেকেই একজন এসে আমাকে বাঁচিয়ে তুলেছিলেন এবং পরবর্তীকালে এরকমই কঠিন পরিস্থিতি আমারই এক মামাতো ভাইয়ের সাথে হয়েছিলো তো যেহেতু আমি এই পরিস্থিতির থেকে উঠে এসেছিলাম তো আমি আমার মামাতো ভাইকে সেই জলাশয়ের মধ্যে থেকে তুলে নিয়ে আসতে পেরেছিলাম এবং এটিতে আমি খুবই খুশি হয়েছিলাম